শাড়িটি ভালো দেখে কিনেছিলাম ঠিকই কিন্তু শাড়িটি কিছুদিন পর জলে ধোয়ার ফলে রঙ উঠে গিয়েছে এবং তার রঙটা এমনই চলে গিয়েছে যেটা পরা পরার গ্রহণযোগ্য নয় তাই শাড়িটা আমার খুব খারাপ লেগেছে